হ্যালো হ্যাঁ কন্ডাক্টার সাহেব বলছি গাড়িটা যা দুরবস্থা হলো এটা কখন কী ঠিকঠাক হবে এতক্ষণ তাই বলে তিরিশ মিনিট আধা ঘন্টা এক ঘন্টা এই এতক্ষণ টাইম এতক্ষণ কী করে কী হবে আপনাকে একটা অন্য গাড়ির ব্যবস্থা করে দিন সে কি কমসে কম একটা অটো কিংবা টোটোর ব্যবস্থা করে দিন স্টেশন পর্যন্ত যাওয়ার জন্য তা বললে কী করে হয় তাহলে অন্তত আমার ভাড়াটা তাহলে ফেরত দিয়ে দিন ভাড়া না ফেরত দিলে কী করে কী হবে আমি এই এতগুলো টাকা ভাড়া কাটলাম দুশো পঁচাত্তর টাকা গাড়ি ভাড়া আমার হুম আর কাল লাগেজ আসবে আরে কন্ডাক্টার সাহেব আপনার এই বাস সারতে সারতে তো আমার তো সো বাড়ি পৌঁছাতে পৌঁছাতে সন্ধ্যা হয়ে যাবে আরও তোমার অনেক কাস্টমার আছে এইরকমভাবে কী করে কী হবে আচ্ছা ঠিক আছে